হ্যাঁ আমাদের এলাকায় পশুর ডাক্তার আছে আমরা পশু অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু শহর এলাকায় তো আমরা অতটা পশুপালন করি না পশু শহর এলাকায় তো আমরা অতটা পশুপালন করি না আমাদের গ্রামের বাড়িতে আমার মা কাকিরা ওনারা পশুপালন করে ওখানে আমরা দেখেছি যে হাঁস মুরগি ও একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই মক্স বলে একটা ওষুধ আছে সে ওষুধটা খাওয়াই একটু মুরগি হাঁস ঝিমালে কিছু পাতলা পায়খানা করলে সর্দি কাশি হলে আমরা হচ্ছে মক্স খাইয়ে দেয় তারপর একটু ঘরোয়া উপাদান আমরা পশুদের জন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি একটু রসুন থেঁতো করে খাইয়ে দিই তার পরে একটু পেঁয়াজ এ করে কিংবা ঝাল এ করে মাথা যন্ত্রণার টাইগার মলম একটু লাগিয়ে দিই পশুদের নাকে টাকে দিয়ে দিই সর্দি কাশি হলে পশুদের তারপর পশুদের ওখান থেকে আবার মাঝে মাঝে গিয়ে আমরা ডাক্তারের কাছেও দেখি ওনারা ডাক্তারের কাছেও নিয়ে যান সেখানে গেলে ওষুধ দেয় ইনজেকশন দেয় দিলে একটু সুস্থ হয় তারপর আমরা ঘরোয়া পদ্ধতিতেও অনেক কিছু ব্যবহার করে পশুদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা করি আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল নানান বিভিন্ন ধরনের গ্রামের বাড়িতে সব পশুপালন করেন ওনারা পশুরা যেটা সুস যেভাবে সুস্থ থাকে সেভাবে সুস্থ রাখার জন্য আমরা ডাক্তারও দেখাই ঘরোয়া পদ্ধতিতেও চিকিৎসা করে থাকি এবং তাদের সুস্থ রাখার জন্য যতটুকু চেষ্টা করি ততটুকু একটু সম ইয়ে করে চেষ্টা রাখার চেষ্টা করি পশুদের স্বাস্থ্যের জন্য আমরা হচ্ছে খাবার উৎপাদন দিই জল দিই ঘাস পাতা লতা দিই তাদের ফ্যান আমানি সবজির খোলা গরু ছাগলদের জন্য অনেক কিছু ব্যবহার করি তাদের খোল ভুষি টুষি দিয়ে দিই গরু ছাগলদের সুস্থ রাখার জন্যে হাঁস মুরগিদের আমরা ভাত দিই খেতে চাল দিই তারপর গুঁড়ো যে ধান ভাঙানো হলে যে হচ্ছে ধানের থেকে যে আর কি গুঁড়োটা বার হয় সেই গুঁড়ো দিয়ে ভাতের সাথে ছেনে আমরা খাই খাওয়াই পশুর সুস্থ স্বাস্থ্যের জন্য অনেক রকম ঘরোয়া পদ্ধতিতে আমরা অনেক কিছু খাওয়াই পশুদেরকে যাতে শরীর সুস্থ থাকে তাদের